হ্যালো আমি তো শিবানী দাস আপনাকে যে বুক করেছিলাম আট তারিখের জন্য আমার প্রি ওয়েডিং ফটোশুটের জন্য হ্যাঁ ওটা নিয়েই বলছিলাম আমা আমার বারোটার মধ্যে যাতে ফোটোশুট কমপ্লিট হয়ে যায় বুঝতেই তো পারছেন এখন রোদটা যেরকম উঠছে মানে আমি তো ফটোশুট করবো তো মেক আপ আর ওই রোদের ইয়ের জন্যে স্কিন প্রবলেম যদি হয়ে যায় বিয়েতে সমস্যা হবে মানে বুঝতেই পারছেন বিয়ের আগে যদি মুখে র্যাশ বেরোয় তো আমি না না আপনা আপনারদের দে থেকেই আমি নেবো ওই একই সাথে যাতে হয়ে যায় আর তাড়াতাড়ির মধ্যে যাতে হয় সেটা আপনি দেখুন আর খুব যাতে লাইট আপ হয় মানে খুব মানে একদম ভারি আপ যাতে

কটা লুক বলতে কী বোঝাতে মানে কী কেমন রয়েছে না না একটাই আমার আমার এক দিনেরই একটা শুটই হবে মানে চেঞ্জ হবে না কোনো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কুড়ি হাজারের কমে কিছু নেই হ্যাঁ তো সে তো ও বিয়ের সিজেনেই হয় আচ্ছা আপনি তাহলে একটু দেখে করবেন যদি একটু কম সমের মধ্যে ডিস্কাউন্ট যদি কিছু হয়

হুম হুম হ্যাঁ হ্যাঁ একদম একদম একদম ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ হুম